যারা নাগরিক বিজ্ঞান বা গবেষণা প্রকল্পে আরও যুক্ত হতে চান তাদের জন্য আমার কাছে টিপস আছে বলতে আমি মনে করি যে যারা প্রকৃত বিজ্ঞানী যা বা গবেষণা কর তাদের পরামর্শ নিয়ে বিজ্ঞান বা গবেষণা প্রকল্পে এগিয়ে যওয়া উচিত